আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে আপনি কটা চেয়ার টেবিল আর কতো কী লাগবে সব কিছু আমার একটা বিল পাঠিয়ে দেন আমি দিয়ে দেবো

আচ্ছা ঠিক আছে